আমার একটা সময় এসেছিল আমার বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে যাবার পর সেইসময় আমাকে রান্না করতে দেওয়া হতো কিন্তু শাশুড়িমা রান্না যত ভালোই করি শাশুড়িমা আমার খুঁত ধরতেন এবং নানারকম বলে গঞ্জনা দিতেন কিন্তু আমি সেগুলোকে হেসে কাটিয়ে উঠতাম আমি যাই কাজ করি না কেন ঝাড় দেওয়া বাসন ধোয়া কাপড় কাচা তিনি আমাকে সবসময় বিভিন্নরকম কথা বলে শোনাতেন আমি কিন্তু কোনোদিন তার কথায় রাগ করতাম না তাকে সে যতই আমাকে গঞ্জনা দিক তবুও আমি তাকে মা মা বলে ডাকতাম তার সাথে মেয়ের মতো সবরকম কথা বলতাম তারপরে সে যখন আমাকে আরও কিছু বলতো তখন আমি চুপচাপ থাকতাম যাতে সে আর না কথা না বাড়ে যাতে আমি সুন্দরভাবে থাকতে পারি আর এই পরিস্থিতি সামলানোর জন্য তাকে আমি সবসময় মা মা বলতাম আদর করে ডাকতাম কোলে জড়িয়ে নিতাম তার সবকিছু কাজ বলার আগে আমি করে দিতাম এইভাবেই আমি আমার পরিস্থিতি সামলেছি